হ্যালো কে বলছেন ও আচ্ছা আচ্ছা সুলতাদি আচ্ছা আচ্ছা বলছি সুলতাদি আপনি ভালো আছেন হ্যাঁ অনেকদিন বাদে আপনার সাথে কথা হল হ্যাঁ হ্যাঁ কমিটির সদস্য হবার পর থেকে আমার অনেক কাজ এই দেশের উন্নয়ন আমাদের এই এলাকার যেসব উন্নয়নগুলো রয়েছে সেসব উন্নয়নগুলো করার জন্য মানে আমার কাছে প্রচুর চাপ কত লোক বলতে আসছে যে এইটা করুন সেটা করুন এইসব জিনিস সামলাতে সামলাতে আমি খুবই ব্যস্ত হয়ে পড়ি তাই আর পুরনো লোকজনের সাথে আমার কথা বলাই হয়ে ওঠেনি তারপর বলুন আপনি এতদিন বাদে ফোন করলেন কিছু দরকার আছে আচ্ছা আচ্ছা কী কী কী সমস্যা বলুন আচ্ছা আচ্ছা জলের সমস্যাটা খুব দেখা দিয়েছে তাহলে আপনাদের এলাকায় হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক ঠিক আছে

আচ্ছা আচ্ছা আর কিছু সমস্যা না এই আচ্ছা ঠিক আছে তাহলে আমি একদিন আপনাদের গাঁয় এলাকার দিকে যাব গিয়ে আমি দেখব যে কার বাড়িতে কী কী সমস্যা হচ্ছে কোথায় জলের সমস্যা হচ্ছে রাস্তাঘাটের কোথায় কী সমস্যা হচ্ছে আমি নিজে গিয়ে একদিন দেখে আসবো তারপরে না হয় আমি সজলধারার ব্যবস্থা করে দেবো যাতে এলাকাটার সমস্ত মানুষ ভালোভাবে জল পায় তারপর রাস্তাঘাট আমি সিমেন্টের পাকার মতো রাস্তা করে দেবো যাতে চলাফেরারও না আর যাতে অসুবিধে হয় তো এটা করে দিলে ভালো হবে তো আচ্ছা আচ্ছা তো এরকমই ব্যবস্থা করে দেবো আপনার চিন্তা করার কোনো কারণ নেই আপনি আমাকে তো এই তো বললেন আমি এবারে একটু নিজের কমিটির সাথে একটু আলোচনা করি তো আলোচনা করে আর আপনি একদিন আমার অফিসে চলে আসুন আমাদের সদস্যদের সাথে একটু নিজেও একটু আলোচনা করে নেবেন আলোচনা করে তারপরে না হয় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে কী কী ঠিক করব যে কোথায় কী করতে হবে কতটা কী উন্নতি করতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার মুখের কথা কথাতেই হয়ে যাবে কারণ আপনিও তো একসময় এই কমিটির সদস্য ছিলেন তাহলে আপনার কথাতে কেন হবে না আপনার কথাতে অবশ্যই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আমার অনেক কাজ আছে তো আমি এখন রেখে দিই আপনি তাহলে আসবেন এসে আমার সাথে তাহলে কথা বলে নেবেন হ্যাঁ ঠিক আছে